আমি পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা আমার জেলাতে বেশ কিছু সাধারণ সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি রয়েছে যেমন আমার জেলাতে আছে কিছু পরব যেমন টুসু গান ভাদু গান গান ছাড়া আছে গাজন রথ এছাড়া আছে মুসলিমদের বিভিন্ন পরব সবেবরাত ইদুজ্জোহা এইগুলো ছাড়াও আছে খ্রিস্টানদের পঁচিশে ডিসেম্বর গুড ফ্রাইডে এগুলো রয়েছে তার সাথে সাথে রয়েছে আদিবাসীদের বিভিন্ন পরব বিভিন্ন জায়গায় তাদের নৃত্য এইসব সঙ্গে সঙ্গে রয়েছে তাদের বিভিন্ন রকমভাবে যে রীতি নীতি পালন বিয়ে সামাজিকতা সমস্ত কিছুই দেখার মতো বিষয় এছাড়া আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতে আছে বেশ কিছু শিল্প যেমন সবং ডেবরা এইসব ব্লকে মাদুরশিল্প আছে মাদুরশিল্প এখানকার অর্থনীতিতে একটা বিশাল অবদান রাখে তার সঙ্গে রয়েছে শিংজাত জিনিস শিংজাত জিনিসের থেকে চিরুনি তৈরি হয় শিংজাত জিনিসের থেকে বিভিন্ন ছুরি কাঁচির হাতল তৈরি হয় এই শিল্পও রয়েছে এছাড়া আমাদের পাথর খোদাইয়ের শিল্প আছে পাথর খোদাই করে বিভিন্ন ভাস্কর্য কারুকার্য হয় আর পশ্চিম মেদিনীপুর জেলা সবদিক থেকে বিভিন্নভাবে উন্নতিলাভ করেছে আস্তে আস্তে সেটা আরো বেশি উন্নতির পথে যাবে সেই আশাই রাখি